দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব রয়েছে বিভিন্ন ধরনের এবং স্থানীয় মানুষেরা এই বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে তাদের বিভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে এবং তারা বিভিন্ন রকমের বিশ্বাস অনেক অনেক দিন ধরে তারা বিশ্বাস করে আসছে অনেক ধারণা তারা খুব মন থেকে এগুলো পালন করে যেমন গ্রাম অঞ্চলগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামগুলিতে দীপাবলির দিন তারা অনেক চোদ্দোটা প্রদীপ জ্বালায় এবং একটা আকাশ প্রদীপ বলে সেটা হচ্ছে একটা বাঁশের মাথায় একটা প্রদীপ জ্বালিয়ে সেটাকে উঠোনে খাড়া করে পুঁতে দেওয়া হয় বলে যে পূর্বপুরুষ যারা মারা গেছে তারা ওই দীপের আলো দেখে তাদের বাড়ি চিনতে পারবে এবং বাড়িতে আসবে আবার ওলাই চন্ডী পুজো হয় বলে যে যারা বাঁজা গৃহবধূ আর কি যাদের সন্তান হয় না তারা সেই ওলাই চন্ডীর পূজা করে মানত করলে এবং সেখানে গন্ডি কাটলে তারা সন্তান ধারণে সক্ষম হবে আবার আবার তালদি জনকল্যাণ মোড়ে সেখানে বাবা ঠাকুরের বার্ষিক উৎসব হয় তো সেখানে শিব চতুর্দশীর দিনও ওটা হয় ওই দিন ওরা সারাদিন উপোষ করে থেকে বেশিরভাগ অল্পবয়সী মেয়ে অল্পবয়সী মেয়েরাই বেশি থাকে উপোষ করে থেকে ওরা সারারাত জাগে সেখানে সারা রাত ধরে বিভিন্ন অনুষ্ঠান উপাচার আচার বিভিন্ন রীতিনীতি পালন করা হয় এবং শিবের মাথায় দুধ ঢালা হয় এবং বিভিন্ন কিশোরী অল্প বয়স্ক মেয়ে গৃহবধূ তারা ওই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকে আশেপাশের অনেক গ্রাম থেকে প্রচুর লোক সমাগম হয় আবার ঘুটিয়ারি শরিফ মাজারে সেখানে মাজারের মেলা হয় বলা হয় যে ওই সময় ওই মাজারে ওই ওইখানে সবাই মানত করে এবং বৃষ্টির জন্য ওই মানতটা করে এই রকম বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রচলিত রয়েছে